হ্যালো বলছি আপনি কি মাটির জিনিস বিক্রি করেন দিদি আমি বলছি আপনার কাছে হলো এই হাড়ি মাটির হাড়ি আরে পাওয়া যাবে বলছি কী রকম দাম আমি হাড়ির কথা বলছিলাম মাটির হাড়ি কলসি এসবের কথা বলছিলাম আমি কলসির কথা বলছিলাম কলসির দাম কেমন

আর ওর থেকে একটু কম দামের নেই সেরকম আর হলো কলসির ডিজাইনগুলো আরো খুব সুন্দর নাকি কেন আপনি আপনি হলো এমনি এই মাটির হাড়ি আরে কী রকম দাম আছে হাড়ি থালা এরকম আমি মাটির জিনিস কিনতে চাই আর কি সব সেটটা মানে কড়া

হাজার টাকা পড়বে আচ্ছা ওখানে মাটির উনুনও পাওয়া যায় বলুন তাহলে ওইটা বললেন হাজার টাকা লাগবে নাকি হুম আর হলো কলসিটা তাহলে আলাদা দেবেন না কলসিটা ওর সঙ্গেই সেট পড়বে আর কলসির মুখটা কি একটু লম্বা টাইপের হয় না এমনি থালি টাইপের মানে মুখটা মানে ফাঁকা টাইপেরও আছে আপনার কাছে না আমি জিজ্ঞেস করতে চাইছি আপনার কাছে লম্বা মুখগুলো কী রকম দাম আর ফাঁকা মুখগুলো কী রকম দাম

আচ্ছা আপনার হলো আপনি কাঠের জিনিসও বিক্রি করেন এমনি কাঠের ফার্নিচারগুলো আর একটা বক্স খাট কিনতে কী রকম দাম পড়বে আপনার কাছে দশ হাজার বক্স খাটের দাম দশ হাজার টাকা তাহলে তো আপনার আপনার ও দশ হাজার টাকা আর এমনি শোকেজ আলমারিগুলো এমনি পাওয়া যায় কাঠের শোকেজ আলমারিগুলো আচ্ছা আপনাদের কাছে কিনতে গেলে এমনি সুযোগ সুবিধাটা ভালো আছে মানে দাম কমের উপর পাওয়া যাবে কোনো ছাড়টার পাওয়া যাবে আচ্ছা তাহলে আমি দু তিনদিন বাদে আপনার দোকানে আমি যাচ্ছি জানেন হুম রাখছি দিদি হ্যাঁ